আমার এলাকার হাসপাতালের বলতে প্রথমে যেই হাসপাতালটির কথা আমার মাথায় আসে সেটি হল চন্দ্রকোনা টাউন হাসপাতাল এই হাসপাতালে চিকিৎসাধীন অনেক রুগী আছে কিন্তু এই রুগীদের ঠিক ঠিক সুযোগ সুবিধা বা ব্যবস্থা সমস্ত কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু জিনিস ওখানে নেই যেমন অক্সিজেন সিলিন্ডার আছে কিন্তু অস্ত্রপচারের কোনো সরঞ্জাম নেই একদিন হঠাৎ করে দেখি এক রুগী তার সিজারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে হঠাৎ ডাক্তারবাবু বললেন যে তাকে সিজার করতে হবে কিন্তু সেই মুহূর্তে সেখানে কোনো অক্সিজেন বা অস্ত্রপচারের কোনোরকম যন্ত্র না থাকায় সেই রুগীটিকে বাইরে ট্রান্সফার করা হল